একটি ব্যবসা শুরু করার সময় গ্রামীণ মানুষের কোন চ্যালেঞ্জের এখন ব্যাপারে হল ব্যবসা ব্যবসাটা তো খুব ভালো জিনিস চাকরির থেকে ব্যবসাটা করা নিজের স্বাধীনভাবে চলা যায় কিন্তু সমস্যা হলো আমি একটা টোটো চালাই আমি যখন টোটোটা কিন কিনি তখন বেশ কিছুদিন ভালোই উপার্জন হতো আমার সংসারটা ভালো মতো চলতো ক্রমশই দেখা গেলো যে আরও দিন দিন টোটো বেড়েই চলছে বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতির মধ্যে বর্তমান এমন একটা পরিস্থিতির মধ্যে এসে গেলো যে আমার টোটো চালিয়ে আমার সংসার ঠিকমতো চলছে না মানুষ বেকার বেকার ছেলেপলেরা সে কী করে খাবে কী না করে খাবে চাকরিও পাচ্ছে না এবং টোটো টোটোর একটা মানে কিস্তিতে নিয়ে হোক কিংবা ক্যাশ পয়সায় নিয়ে হোক কিস্তিতেই বেশি নেয় নিয়ে টোটো চালাচ্ছে এরকম তো সবাই যদি একে একদিকেই লক্ষ্য থাকে সেই যে চাইলে পরে আমরা কী করে আমরা ভারতের ব্যবসাকে সমর্থন করার জন্য কী কী করা এখন ঘটনা হচ্ছে এইভাবে ব্যবসা তো ব্যবসা ব্যবসাই আমি এখন নতুন করে ব্যবসা যদি একটা খুলতে যাই তা আমাকে একটা সরকারি সাহায্যর দ দরকার এবং একটা সরকারি সাহায্য পেলে পরে আমি যেমন ব্যবসাটা আমি আরও ভাবে ঠিক ঠিক মতো আমি করতে পারি